আমি আমি ক্লাস প্রথম থেকে প্রথম থেকে আমি ষ্ট্যাম্প সংগ্রহ আমরা পোস্ট অফিসে আমার পরিচিতিও ছিল সেই ষ্ট্যাম্প সংগ্রহ করেছি এবং কিছু মুদ্রাও সংগ্রহ করেছিলাম যেগুলো আগেকার দিনে ছোটোবেলা থেকে আমার মুদ্রা সংগ্রহ ছিল অনেক এবং আজ আমার কাছে সেইগুলোর মূল্য অনেক সেগুলো আমি এখনো পর্যন্ত ভালো করে প্রিজার্ভ করে রেখেছি